কোথায় বাগান করলে করেন উঠোনে বাগান করেন নাকি টেরেস গার্ডেনে বাগান করেন না আমি কোথাও বাগান করি না আমার বাড়ির পেছনে একটি ফাঁকা জায়গা রয়েছে খোলামেলা জায়গা সেখানে আমি বাগান করি আমি গাছ কিনে আনি সবুজ দ্বীপ নার্সারি থেকে সেখানে হরেক রকমের গাছ উন্নত রকম গাছ পাওয়া যায় সেখানের গাছগুলো অনেকটা সুন্দর হয়ে থাকে আমি সেখান থেকে ফুল গাছ সবজি এবং অনেক রকমের জাত প্রজাতের গাছ কিনে আনি এবং গাছটি এনে আমি বাগানটা প্রথমে পরিস্কার করি পরিস্কার করার পর বাগানে আমি গাছ লাগাই গাছ লেগে আমাদের ফুল আমার বাগানের অনেকটাই সৌন্দর্য বাড়িয়ে দেয় এবং সবজি সবজি আমরা খেয়ে থাকি বাগান থেকে তুলে আমরা সতেজ সবজি খেয়ে থাকি যা আমাদের শরীরের পক্ষে অনেকটাই সুস্থকর হয়ে থাকে এবং শরীরের রোগমুক্ত হয় না এবং রোগমুক্ত হলে আমাদের শরীরও ঠিক থাকে এবং গাছপালা লাগালে আমি ছায়া পাই এবং অক্সিজেনও পেয়ে থাকি গাছ থেকে